হুম হ্যালো হ্যাঁ হ্যাঁ গোটা না কাটা

শুনুন গোটা নিলে একশো ষাট টাকা হ্যাঁ কাটা নিলে আপনার দুশো টাকা কিলো আরে ঠিক আছে আপনি আপনি আসুন হ্যাঁ সামনাসামনি কথা হবে হ্যাঁ কত কি রেট হবে না হবে কত চাই আপনার পঞ্চাশ কেজি হ্যাঁ ঠিক আছে রেটের জন্যে রেটের জন্যে কোনো অসুবিধা হবে না রেট হয়ে যাবে হ্যাঁ আপনি চলে আসবেন হ্যাঁ বলুন হ্যাঁ না আমাদের পিস খুব ভালো হয় হ্যাঁ আপনি যেমন সাইজ বলবেন সেইরকমই দেওয়া হবে ওটার কোনো আসুবিধা নেই অনুষ্ঠান তো আপনার আপনি তো সাইজ বলবেন

আপনার লোক নেই নিয়ে যাওয়ার

হ্যাঁ তো তার তো আলাদা একটা ই লাগবে হ্যাঁ পৌঁছে যাবে সেটা কোনো ব্যাপার নাই হ্যাঁ তার খরচাটা লাগবে তো সেই চার্জটাও না রেট আপনার সঙ্গে যে রেট হবে সেই হিসাবে ওখানে আপনার বেড়ে যাবে হ্যাঁ দশ টাকা হোক কুড়ি টাকা হোক একটা বেড়ে যাবে আপনার বাড়িতে পৌঁছে যাবে না কি কমানো যাবে সেটা সামনে না বসে হ্যাঁ দেখলে হবে না আপনি কীভাবে নেবেন নেট মাংস নেবেন নাকি গোটা নেবেন সেটা তো আমাকে জানতে হবে গোটা মাংস একশো ষাট টাকা গোটা আর এমনি কাটা যদি পিস করে নেন দুশো টাকা

সে করে দেবো হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে